আমাদের এলাকায় শুরু হওয়ার প্রধান শিল্পগুলি হচ্ছে কুটিরশিল্প এবং বিভিন্ন রকমের পোল্ট্রি ফার্ম পোল্ট্রি ফিড ইত্যাদির মুরগী তৈরি খাবারের কারখানা এগুলোর মাধ্যমে বা এগুলোর বৈশিষ্ট্য হল আমাদের এখানে কুটিরশিল্প বা হাতের তৈরি কাজের খুবই গুরুত্ব রয়েছে যেখানে হচ্ছে আমাদের মানুষরা বিভিন্ন পরিশ্রমের মাধ্যমে জিনিসগুলো এইগুলো বস্তুগুলো তৈরি করে থাকে এছাড়াও বিভিন্ন ফার্ম পোল্ট্রি ফার্ম ইত্যাদি থাকার কারণে আমাদের দৈনন্দিন জীবনের যে মানষের চাহিদা বা চাহিদা রয়েছে সেইগুলো সেইখান থেকে আমাদের মেটায় এছাড়াও বিভিন্ন সাময়িক সমসাময়িক ও আদিবাসী ইত্যাদিরা এরা বিভিন্ন মাধ্যমে আমাদের এইসব ফার্মগুলো গড়ে তোলে এবং তার দেখাশোনা করেই এর মাধ্যমে আমাদের এই এলাকার বিভিন্ন ধরনের শিল্প এবং ফার্মগুলি খুব সহজেই গড়ে ওঠে এবং পরিশ্রম বিভিন্ন রকম হাইব্রিড ইত্যাদি মুরগী ইত্যাদি চাষ করার কারণে আমাদের সেগুলো সমসাময়িকভাবে বিভিন্ন চাহিদার চাহিদা পূরণ করে যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয় হয়ে থাকে